আমাদের গ্রামের কাউকে সাপে কামড়ালে আমি যা করবো আগে খুব শীঘ্রই তাড়াতাড়ি আমি একটি গামছা জোগাড় করবো বা সামনা সামনি গামছা না পেলে কোনো কাপড় ছেঁড়া বা বড়ো জাতীয় সেখানটায় বাঁধা মতো কোনো একটা জিনিস নিয়ে এসে খুব শক্ত করে বাঁধবো যাতে রক্ত চলাচলটা খুব কম পরিমাণে হয় যাতে রক্তটা না সেই বিষ রক্তটা না উপরে না চলে যায় গোটা শরীরে না শরীরে না ছড়িয়ে পড়ে সেই জন্য খুব শক্ত করে বেঁধে আমি তাকে খুব শীঘ্রই কোনো গাড়ি থাকলে মোটর সাইকেল সাইকেল বা খুব শীঘ্রই তাকে আমি সামনা সামনি কোনো হাসপাতালে পৌঁছে দেবো বা নিয়ে যাবো হাসপাতালে নিয়ে গিয়ে সেকানে ট্রিটমেন্ট করাবো সেখানে নিয়ে গিয়ে খুব শীঘ্রই ডাক্তারের সাথে যোগাযোগ বা পরামর্শ করবো যে আমাদের একজনকে গ্রামের একজনকে সাপে কামড়িয়েছে একটু তাড়াতাড়ি দেখে দিন কিংবা আমি সাপটাকে যদি দেখতে পায় চোখে সেই সাপটির নাম বলতে হবে তবে চিকিৎসাটা খুব শীঘ্রই বা তাড়াতাড়ি ভালোভাবে করতে পারবে এবং মানুষটির বেঁচে যাওয়ার সম্ভাবনা অতি বেশি থাকবে এইভাবেই আমি কোনো মানুষকে বাঁচাতে পারি বা আমি কামড়ালে কাউকে সে বাঁচাতে পারি